ইঁদুর বিড়াল আরশোলা টিকটিকি প্রত্যেকের বাড়িতে থাকে প্রত্যেকের বাড়ির রান্না করা খাবারে মুখ দিয়ে দেয় ওদেরকে মারার জন্য আমরা কেমিক্যাল বা বিষ ব্যবহার করি ওরা আমাদের গায়ে উঠে যায় আমরা হাত দিয়ে ফেলার চেষ্টা করি ওদেরকে মারার চেষ্টা করি ওরা যাতে আমাদের কোনো ক্ষতি করতে না পারে আমরা তার ব্যবস্থা নিই